আমার প্রথম ফোনটি একটি ছোটো বোতাম ফোন ছিলো যেটি নোকিয়ার তারপরে আস্তে আস্তে আমি একটা স্যামসং এর ফোন কিনি যেটা বোতাম ফোন কিন্তু স্মার্ট ফোন নয় কিন্তু ওটা মাল্টিমিডিয়া ফোন ছিলো তাতে ফেসবুক করা যেত তারপরে আস্তে আস্তে যখন স্মার্টফোন বেরোয় তখন আমি স্মার্টফোনের প্রতি আসক্ত হই এবং স্মার্টফোনটি ব্যবহার করি কিনে আমি প্রথমে স্যামসংয়েরই ফোন ব্যবহার করতাম স্যামসং গ্যালাক্সি তারপরে আমি ভিভো ব্যবহার করি এবং সেটি খুবই ভালো এবং তার ক্যামেরা কোয়ালিটি বলুন এবং যত দিন যাচ্ছে ফোনের বিভিন্ন মানে ফোনের ব্যবহারটা মানে উন্নত বে মানের হয়েছে যেমন আগের ফোনে আমরা শুধু কথা বলতে পারতাম বা একটা মেসেজ পাঠাতে পারতাম এছাড়া কিছুই করতে পারতাম না এখন ফোনে আমরা অনেক কিছু করতে পারি ফেসবুক হোয়াটস্যাপ সহজেই মেসেজ করতে পারি কাউকে এছাড়া বিভিন্ন ধরনের গেম আমরা খেলতে পারি বিভিন্ন তথ্য জানতে পারি অনেক কিছু আমরা কাজ ফোনের মাধ্যমে করতে পারি এখন তো কাম্পিউটারে যেই আমরা যেগুলো ওয়ার্ডের কাজ বলুন পাওয়ারপয়েন্টের কাজ বা এক্সেসেলের কাজ সেগুলোও আমরা ফোনের মাধ্যমে করতে পারি এছাড়া ফটো তোলা ভিডিও করা আগে কোথাও গেলে আমরা ফটো সেই ক্যামেরার কোয়ালিটি ভালো ছিলো না মেগাপিক্সেলটা কম ছিলো এখন ক্যামেরার কোয়ালিটি খুব ভালো হয়ে গেছে পুরো ন্যাচারাল ফটো ওঠে তো এইগুলো হওয়াতে আমার মনে হয়ে যে অনেকটা প্রযুক্তিটা উন্নত মানের হয়েছে এবং আমাদের সকলেরই অনেক সুবিধা হয়েছে